আমার জানা কয়েকটি যানবাহনের নাম সাইকেল বাইক রিক্শা অটো টোটো ভ্যান ভটভটি ভ্যান ট্যাক্সি ট্রেন লরি ডাম্পার এরোপ্লেন ট্রেন পাতাল রেল ট্রাম রকেট জাহাজ নৌকা স্কুটার